আমাদের এলাকায় অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে আর এই প্রাকৃতিক সম্পদের জন্যই আমাদের এই ব্যবসা খুব বিশেষভাবে উন্নত আর এই আমাদের এই ব্যবসায়িক কাজের জন্য এই প্রাকিতিক সম্পদগুলি খুব নিয়মিত ব্যবহার হয়েই চলেছে যেমন আমাদের এখানকার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে গাছপালা গাছপালা হল সব থেকে আমাদের এখানকার বড় প্রাকৃতিক সম্পদ কারণ এই গাছপালা থেকে আমাদের এখানকার লোক রুজি রোজগার করতে পারে তারা এই গাছপালা থেকে গাছের পাতা কুড়িয়ে তারা জ্বালানির কাজে লাগাতে পারে আবার তারা গাছের ছোট ছোট ডাল ভেঙে সেগুলোও জ্বালানির কাজে লাগাতে পারে তাই তাদেরকে জ্বালানির জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হয় না এগুলির সাহায্যেই তারা জ্বালানি করতে পারে আবার বড় বড় গাছের কাঠ থেকে বাড়ির যে সমস্ত আসবাবপত্র তৈরি হয় সেইগুলো তৈরিতেও গাছপালা খুব বিশেষভাবে কাজে লাগে ওই গাছপালার কাঠ থেকেই বাড়ির সমস্ত আসবাবপত্র তৈরি করা হয় আবার যে সমস্ত গাছের ফল ফুল হয় সেই ফলগুলো খেয়েও অনেক লোক বেঁচে থাকে এবং ওই ফলগুলো বাজারে বিক্রি করে করেও বিভিন্ন ব্যবসায়িক কাজে আমাদের উপকার হয় তাই আমাদের এলাকার এই প্রাকৃতিক সম্পদগুলি আমাদের ব্যবসার কাজে খুব বিশেষভাবে উন্নত আর তাছাড়াও রয়েছে মধু আমাদের মধু খুব গাছ থেকে মৌমাছির মধু খুব সংগ্রহ করা যায় আর সেই মধু আমাদের এই এখানে এলাকায় খুব বিশেষভাবে বিখ্যাত এবং খুব ব্যবসার কাজে খুব দারুনভাবে প্রভাব ফেলেছে আর তাছাড়া যেমন কয়লা আমাদের এখানকার কয়লাও খুব বিশেষভাবে বিখ্যাত যে কয়লা আমাদের জ্বালানির কাজে লাগে আর এই জ্বালানির কাজে কয়লা ব্যবহার করে আমাদের এখানকার মানুষ তাদের রুজি রোজগার করেই চলেছে